আমি সাধারণত ছোটখাটো পশুদের খাবারের দিকে বেশি যত্ন নিই এবং বাসস্থানের জায়গায় বেশি যত্ন নিই পশুরা যখন ছোট থাকে তাদের প্রোটিন জাতীয় খাবারটা আমি বেশি দিই এবং তাদের বাসস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার ফলে তারা অসুস্থ কম হয় এবং হেলদি থাকে তো আমার মনে হয় সবাইকে এইগুলো করা উচিত এবং পশুরা যখন গর্ভবতী হয় তখন পশুদের জন্য একটু যদি যত্ন নেওয়া হয় তখন একটু উন্নত মানের খাবার ভিটামিন ওষুধ তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পর্যাপ্ত পরিমাণে রেস্ট দেওয়া এইসবগুলো দিলে গর্ভবতী পশু গর্ভে যে বাচ্চারা থাকে সেটি স্বাস্থ্যবান হবে এবং হেলদি হবে